পুরুলিয়ার মানুষরা নানান রীতিনীতি ধর্মে বিশ্বাসী আমাদের অযোধ্যা পাহাড়ে অবস্থিত আদিবাসীরা আদিবাসীদের প্রধান ভাষা হলো মানভূমীয়া ভাষা আমাদের এখানে নানান বিদেশীরা পর্যটন করতে আসে এবং তারা আমাদের আমাদের ঐতিহ্য ছৌ নাচ ঝুমুর নাচ এবং আরও যে সমস্ত আমাদের মন্দির রয়েছে অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় রয়েছে তারাও সমস্ত ভ্রমণ করে এবং তারা এই সমস্ত দেখে ভীষণভাবে আকৃষ্ট হয়